পশ্চিমবঙ্গের কিছু মানে জলের মানে সৈকত সমুদ্র সৈকত যেখানে পর্যটকরা গিয়ে স্নান কাটতে সাঁতার কাটতে পারে সূর্য স্নান করতে পারে সেগুলো হল দীঘা তারপরে আছে মন্দারমণি তারপরে গঙ্গাসাগর আছে তারপরে আছে আপনার হচ্ছে বকখালি তারপরে মৌসুনি আইল্যান্ড এখানে পর্যটকেরা বাসে ট্রেনে ট্যাক্সিতে করে চলে আসতে পারবে